আপনি কি আমাকে আপনার বন্ধুর ব্যাপারে সম্পর্কে কিছু বলতে পারবেন হ্যাঁ আমি অবশ্যই আমার বন্ধু এবং আমাদের আমাদের ঘরের ফ্যামিলির ব্যাপারে বলতে প্রথম হচ্ছে আমার বাবা যিনি খুব ভালো মানুষ এবং তিনি বিজনেসম্যান তিনি সবাইকে খুব ভালোবেসে আমাদেরকে আগলে রাখেন আমাদের একটা হচ্ছে আমরা আমাদের ঘরে পঁচিশ জন বসবাস করি আমরা যে জয়েন্ট ফ্যামিলি এই আমার বাবা সবাইকে মিলেজুলে থাকে এবং আমরা সবাই একসাথে থাকি এটা হচ্ছে আমাদের পরিবারের কথা এবং আমার বন্ধুদের মধ্যে আমার বন্ধুরা সব সব থেকে যদি সব থেকে ভালো বন্ধু হয় সেটা হচ্ছে সুমন্ত কারণ সে আমাকে নিজের নিজের নিজের সব মানে সব থেকে বেশি আমাকে ভালোবাসে এবং আমিও তাকে খুবই ভালোবাসি আমরা হয়তো কোনো আমরা ওই সব হয়তো দেখি না হয়তো আমাদের সব থেকে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমরা আমরা দুজন